কাছের যে জামাটি রয়েছে সেটি দোকানে কেনার সময় লাইটের জন্য এক ভিন্ন রঙ দেখা যাচ্ছিলো কিন্তু বাড়িতে এসে আমি দেখি এক আলাদা রঙ এমনকি সেই জামার কাপড়টা খুবই খারাপ ছিল যেটা আমি পড়তে একদমই পারি না সেটি দৈর্ঘ্য অনুপাতে ঠিক থাকেলও প্রস্থ অনুপাতে আমার ঠিক হয় না যেটা একদমই আমার ভালো লাগে না এছাড়া আমি যখন ওই জামাটি ফেরত দিতে যাই সেটা কোনভাবেই আমি ফেরত দিতে পারি না